আমি একবার মন্দারমণিতে ভ্রমণ করতে গিয়েছিলাম সেখানে যেভাবে সূর্য ওঠে ও সেটা দেখাটা আমার কাছে অপ্রত্যাশিত ছিলো আমি সেটি ক্যামেরার সাহায্যে ছবি তুলেছিলাম তারপর এটি আমার ফেসবুকে ও ইউটিউবে ও আমার ইনস্টাগ্রামে চ্যানেলে পোস্ট রেছিলাম এই পোস্টটি খুবই সুন্দর ছিলো